হ্যালো স্যার আমি অঞ্জলি বলছি আমি পড়তাম না আপনার কাছে বাংলা এই বছরই উচ্চমাধ্যমিক দিলাম স্যার আমার উচ্চমাধ্যমিকের ফলাফল খুবই ভালো হয়েছে তাই আমি আমি নাইন্টি ওয়ান পার্সেন্ট পেয়েছি হ্যাঁ তো আমি আদ্রা কলেজেই ভর্তি হবো তো ওই কলেজে কি কি কোর্স আছে আমি স্যার ইংরেজি নিয়ে পড়তে চাই

আচ্ছা না স্যার তাও না আমি ইংরেজি নিয়েই পড়তে চাই আমার ওই বিষয়েই বেশি আগ্রহ রয়েছে যেমন অন্যান্য বিষয়ে অনেক খুঁটিয়ে নাটিয়ে দেখেছি বিচার করে ওর থেকে যদি ইংরেজি নিয়ে পড়ি আমি পরবর্তীকালে একটা কোনো জায়গাতে যেতে পারবো যেহেতু ধরুন আমি বাংলা মাধ্যম থেকে পড়েছি ইংরেজি বিভাগ নিয়ে যদি পড়ি হলে আমি ভালো জায়গাতে চাকরি পেতে পারি ইংরেজি বিষয়ে আমার দক্ষতা থাকবে সেইজন্য আমি ভেবেছি

আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাড়িতে বলছি বাবা মাকে দেখি বাবা মা কি বলে আমাকে তারপরে আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি ঠিক আছে ঠিক আছে স্যার রাখি